ধর্মের সমলোচনা বলতে বোঝানো হয় ধর্মীয় ধন্য ধারণা ধর্মীয় মতবাদ ধর্মীয় যথাযথ ও ধর্মাচার শাস্ত্র সংশ্লিষ্ট আচার অনুষ্ঠান প্রথা রীতিনীতি এবং তৎসংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ইঙ্গিত সমূহের গঠনামূলক সমলোচনা ধর্মের সমলোচনা একটি সুদীর্ঘ ইতিহাসে রয়েছে সুদূর অতীত প্রাচীন গ্রীস খ্রিষ্টপূর্ব প্রাচীন শতাব্দীতে দার্শনিক মেলোসার নাস্তিক মতবাদ থেকে শুরু করে প্রাচীন রোম খ্রীষ্টীয় পূর্ব প্রথম শতাব্দীতে রচিত দার্শনিক রচনা প্রভৃতি ধর্ম সমলোচনায় আদিমতম নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য ধর্মীয় সমলোচনায় এই বিষয়টি জটিল আকার ধারনা করে কারণ পৃথিবীর বিভিন্ন সংস্কৃত ও ভাষায় ধর্মীয় বিচিত্র সব সংজ্ঞা ও ধারণা পাওয়া যায় সেগুলি একটি আরেকটির থেকে নানাভাবে আলাদা ধর্মীয় মতবাদ সমূহের মধ্যে এক ঐশ্বরিকবাদ বহু ঐশ্বরিকবাদের প্রথম প্রবাহিত শাখা প্রশাখার এবং খ্রীষ্টীয় ধর্ম ইসলাম ধর্ম তাইচুং ধর্ম বুদ্ধ ধর্ম এবং প্রভৃতি থাকায় প্রায়শই নির্দিষ্ট করে বলা সম্ভব হয়না যে ঠিক কোন ধর্মীয় মতবাদকে উদ্দেশ্য করে সমলোচনা করা হয়েছে পৃথিবীর সব শাসনতান্ত্রিক ধর্মীয় নীতিতে মতবাদদের স্বতন্ত্র দাবী করে এবং অন্য সব স্বতন্ত্র ধর্মীয় মতকেও নাকচি করে সমলোচনাকারীর ধর্মীয় সমলোচনা করার সময় সাধারণত ধর্মগুলিকে যে সকল অনুযায়ী ব্যক্তির জন্য সাক্ষরিত সামাজিক জন্য সাক্ষর বৈজ্ঞানিক অগ্রগতির পথে প্রবাহিত রূপ অর্থনৈতিক আচরণ ও প্রথার উৎস করে এবং সামাজিক নিয়ন্ত্রণে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করে থাকে